হ্যাঁ বেড়াতে নিয়ে যাওয়া হয় বলুন হ্যাঁ আমাদের এখানে প্রতি বছর বছর একটা ঘুরতে নিয়ে যাওয়া হয় সবাইকে মিলে বাস ছাড়া হয় আমাদের এখান থেকে প্রত্যেক সপ্তাহে নয় মাসে মাসে আমাদের এখান থেকে একটা ইয়ে হয় মানে ট্যুরিস্ট মানে হয় এখান থেকে মানে করানো হয় সামনের মাসে আপনি কোথায় যাবেন বলুন আমাদের একটা সামনের মাসে আছে পুরী যাওয়ার হচ্ছে গাড়ি ছাড়া হচ্ছে টিকিট সবাই নিচ্ছে

আপনারা কোথায় যাবেন বলুন মানে আপনারা মেন যাবেন কোথায় হুম দেখুন আমাদের পুরীটা ছাড়া হচ্ছে তো এই এই মা পরের মাসে তো মাথা পিছু পিছু তিন হাজার টাকা করে পড়বে আমাদের এখান থেকে নিয়ে যাওয়া হবে একদম বাসে করে নিয়ে যাওয়া হবে আর সেখানে সন্ধের মধ্যে একটা টিফিন থাকবে চা বিস্কুট থাকবে আর রাতে আর একটা টিফিন থাকবে এবার তারপরে পুরীতে পৌঁছে যাওয়ার পরে হোটেল বুক টুক আমাদেরই করা থাকবে সব কিছু কারোর কোন চাপ নিতে হবে না তাছাড়া সেখানে সকালবেলায় ব্রেকফাস্ট দেওয়া হবে তারপরে কিছুক্ষণ পর আবার মুড়ি টুড়ি যার যেটা ইচ্ছা খেতে পারে সেখানে বা লুচি তরকারি প্রত্যেক দিন আলাদা আলাদা রকমের খাবার থাকবে দুপুরবেলায় আবার যে যেরকম খেতে চায় আবার সন্ধেবেলায় চা বিস্কুটের সাথে ঘুরতে নিয়ে যাওয়া হবে আর তারপরে আবার ঘুর পুরো পুরো জায়গা ঘুরিয়ে টুরিয়ে এনে আবার রাতে রাত বারোটার মধ্যে ঘর ঢুকিয়ে দেওয়া হবে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে যাবে তখন হ্যাঁ দেখুন পুরীতে মানে আপনি যে আপনি নিয়ে যাওয়ার পর হোটেলে থাকা হবে সেখানে প্রথম দিন গিয়ে আপনারা সাময়িকভাবে সামু সমুদ্রে থাকতে পারবেন তারপরে প্রথম দিন গিয়েই তো আপনারা কোথাও ঘুরতে যেতে পারবেন না প্রথম দিন ওই সমুদ্রের পাশাপাশি যেই জায়গাগুলো আছে সেইগুলো একটা জায়গা ঘুরানো হবে তারপরের দিন মানে পু জগন্নাথের মাসির বাড়ি পিসির বাড়ি ঘোরানো হবে নন্দনকানন ঐগুলো গোটাটা চার মানে চারিদিকে ঘুরিয়ে আনা হবে মানে আমাদের ট্যুরটা হয় সাত দিনের জন্য না আপনাদেরকে কোনো রকম গাড়ি ভাড়া করতে হবে না আমরাই পুরো গাড়ি নিয়ে একদম আমরাই ঘোরাবো শুধু কিছু জায়গা আছে হয়তো একটা জায়গা আছে সেখানে শুধুমাত্র বাস ঢুকে না না ঢোকার কারণে সেখানে মানে গাড়ি করতে হয় সেই গাড়িটার জন্য আলাদা করে টাকা দিতে হয় যদি কারো যাওয়ার ইচ্ছা থাকে তাহলে

হ্যাঁ দশ বছরের ছেলের জন্য তো একটা পুরো সিটের দরকার তাহলে সেই সিটের কাভারের টাকা তো আমাকে দিতেই হবে পাঁচ বছর পর্যন্ত একটা ছাড় থাকে আপনার টিকিট কেটে কনফার্ম তো হতে হবে না হলে তো আবনি কনফার্ম হচ্ছেন কি না আমি তো বুঝতে পারবো না আমি তাহলে অন্য জন যদি বলে আমি তাকে হয়তো দাঁড় করিয়ে রাখতে হবে বা থামিয়ে রাখতে হবে টাকাটা আগে দিয়ে দিতে হবে

আচ্ছা